শহরে চলে আসা সত্ত্বেও আমি গ্রামে ফিরে যেতে পছন্দ করি কারণ শহর হল দূষণযুক্ত এলাকা এখানে সেই দূষণের ফলে বেশিরভাগ মানুষেরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে ছোটো ছোটো শিশুদের শ্বাসকষ্টের প্রবণতা দেখা দিচ্ছে কারণ শহরে গাছপালা না থাকার জন্য বাতাসে অক্সিজেন পরিমাণ কমে যাচ্ছে এবং কার্বন ডাই অক্সিজেন পরিমাণ বেড়ে যাচ্ছে এই জন্য ডাক্তাররা গ্রামে খোলা হাওয়া ও গাছপালার মধ্যে যাওয়ার নির্দেশ দিচ্ছেন এবং গ্রামে যে সমস্ত সবজি চাষ করা হয় সেগুলি টাটকা পুষ্টিকর ও কীটনাশক হয়ে থাকে যার ফলে মানুষের সুস্থ ও সবল থাকে রোগ কম হয় তাদের কিন্তু শহরের খাবার খুবই অপুষ্টিকর হয়ে থাকে সেগুলো খেয়ে বেশিরভাগ মানুষই অসুস্থ হয়ে পড়ে কিন্তু গ্রামের রাস্তাঘাট চাষের জমি গাছপালা অতি মনোরম দেখতে লাগে মৃদুমন্দ বাতাস যখন বয় তখন গায়ে শিহরণ জেগে ওঠে গ্রামে চাষের জমির ওপর দিয়ে আল ধরে যখন হেঁটে চলি তখন মনের মধ্যে অন্যরকম একটা অনুভূতি হয়ে থাকে গ্রামে অনেক পুকুর থাকে সেখানে টাটকা মাছ খেয়ে ও ধরতে খুব আনন্দ লাগে গরু ছাগল মুরগি হাঁস প্রভৃতি প্রাণী সেখানে ঘুরে বেড়াতে দেখি এইসব কারণে আমার শহরে থেকে গ্রামে থাকতে বেশি ভালোবাসি